গাছ হল একটি খুবই নমনীয় ও নির্জীব প্রাণী এই গাছকে আমরা সঠিকভাবে যত্ন না করতে পারলে গাছটি সঠিক খাবার বা সঠিক সময়ে জল না পেলে গাছটি মরে যায় তাই গাছের ক্ষেত্রে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের পরিচর্যা করে থাকি যেমন গ্রীষ্মকালে গাছেদের সবচেয়ে বেশি প্রয়োজন পানি আর খাবার এইসময় যথেষ্ট জল গাছের মধ্যে প্রধান না করে থাকা থাকলে গাছ পাতা ঝিমিয়ে যায় এবং গাছ মরে যায় এছাড়াও গ্রীষ্মকালে বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ ঘটে থাকে গাছের পাতার ওপর ফলে গাছের ফসল নষ্ট হয়ে থাকে এই সময় সঠিক সময়ে ওষুধের ব্যবহার করে গাছকে রক্ষা করা সম্ভব বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে গাছ ডুবে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এইসময় জলের লালা প্রদান করা এবং জলকে নির্দিষ্ট স্থান দিয়ে বের করে দেওয়া হলে উদ্ভিদ বেঁচে যাতে পারে এছাড়াও শীতকালে গাছেদের ওপর সেরকম যত্ন না নিলেও চলে কিছু কিছু গাছের ক্ষেত্রে শুঁয়োপোকার আক্রমণ ঘটে শীতকালেই এইসময় শুঁয়োপোকার আক্রমণ ঘটলে গাছের পাতাগুলো নষ্ট করে দেয় যেমন শিউলি গাছ আঁকর গাছ এবং অন্যান্য গাছ এই পাতাগুলি নষ্ট করে দিলে ফস ফলের ওপর বিভিন্ন প্রভাব পড়ে থাকে এবং মানুষের শরীরস্বাস্থ্যের ওপরেও এই শুঁয়োপোকার প্রভাব পড়তে থাকে শুঁয়োপোকা সঠিক সময়ে নিবারণ করলে গাছগুলোকেও বাঁচানো যায় এছাড়াও বিভিন্ন ছোটো ছোটো কীটপতঙ্গ উদ্ভিদ কীটপতঙ্গ উদ্ভিদের ওপর আক্রমণ করে থাকলে পাতাগুলি খুবই জলদি নষ্ট হয়ে যায় এবং গাছ নষ্ট হয়ে যায় সেইজন্য গাছের সঠিক সময়ে ভালোভাবে ব্যবহার ও সঠিকভাবে যত্ন না নিলে গাছকে আমরা রক্ষা করতে পারবো না